আমি পুরুলিয়ার রাঘবপুর থেকে বলছি আমি আপনাদের এজেন্সি থেকে একটি ক্যাব বুক করতে চাই আমার যে প্রোমো কোডটি রয়েছে সেটি ব্যবহার করে কি কোনও ছাড় পাওয়া যাবে আমি ক্যাবটি অযোধ্যা যাওয়ার জন্য বুক করতে চাই সতেরোই এপ্রিল সকাল সাতটার সময় বাস স্ট্যান্ড থেকে ক্যাবটি নিতে চাই এবং ফিরে আসব রাত্রি সাতটার সময় ওই অতটা সময়ের জন্য যদি ক্যাবটা বুক করি তাহলে কি আপনাদের প্রোমো কার্ডের কোনও ছাড় পাওয়ার ব্যবস্থা রয়েছে আমাকে একটু বিস্তারিতভাবে জানাবেন